কে বলছেন হ্যাঁ চেষ্টা করছি দেখব চেষ্টা করছি সব জায়গায় কাজ চলছে তো আপনাদের এলাকায় ঢোকার চেষ্টা করছি ঠিক আছে জলের ব্যবস্থা করব জলের ব্যবস্থাও করব স্প্রে মশার জন্যে স্প্রেও চেষ্টা করছি রাস্তা তো রাস্তাটাও রাস্তাটাও দেখচি দেখি সব জায়গায় কাজ চলছে এলাকায় না গেলেও আমরা নিজে যাব হুম হুম হুম নাহলে নাহলে আমি নিজেই গিয়ে দেখব দেখে তারপর কাজ চালু দেখব কী বাকি আছে হ্যাঁ ঠিক আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ দেখব দেখব হ্যাঁ ঠিক আছে